আমাদের পিঠে ব্যাথা হলে সেটিকে নিরাময়ের জন্য আমাদের এখানে কিছু জনপ্রিয় ঘরোয়া প্রতিকার আছে যেমন যদি কারো পিঠে ব্যাথা হয় তাহলে গরম তেল করে সেই তেলে মালিশ করা বা গরম জলে সেক করা বা আমাদের এখানে অনেক রকমের মলমও পাওয়া যায় সেই মলমগুলো লাগানো মুভ স্প্রে আছে ভোলিনি স্প্রে আছে বা অনেক সময় এরকম হয় যে পিঠে এতোটাই ব্যাথা হয়ে যায় যে কিছু করা লাগালেও সেটা কমতে চায় না তো ঘরোয়া উপায় একটাই আছে ভালোভাবে মালিশ করা রসুন আর সর্ষের তেলে তেল গরম করে সেটাকে মিক্স করে ভালোভাবে পিঠে আধা ঘন্টা মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো পিঠে মালিশ করা এগুলোই ঘরোয়া প্রতিকার